আমার এলাকায় কি কি ধর্ম অনুসরণ করা হয় বলতে আমি আমার টুকু আমি বলতে পারি আমি মানুষের ধর্ম অনুসরণ করাটাকে বেশি গুরুত্ব দিই হ্যাঁ তা এর বাইরেও তো অনেক কিছু আছে সেটা হচ্ছে হিন্দু ধর্ম অনুসরণ করা হয় মুসলিম ধর্ম অনুসরণ করা হয় মোটামুটি এই দুটো ধর্মই এখানে ধর্মা ধর্মের মানুষ এখানে বেশি মুসলমান সমাজে যে ধরণের অনুষ্ঠানগুলো যেমন ঈদ পর্ব থাকে তারপর ঈদের দুরকম ঈদ থাকে কুরবানি থাকে শবেবরাত অনুষ্ঠান থাকে এই ধরণের ধর্মের যে তারপরে মহরম থাকে মুসল মুসলিমদের তো উল্টোদিকে হিন্দুদের যেমন দুর্গা পুজো কালী পুজো রথের অনুষ্ঠান তারপর রাসযাত্রা থাকে লোকাল মনসা পুজো থাকে এবার কিছু পুজো থাকে যেগুলো একদমই পাড়ার মধ্যে যেমন মা শীতলা মায়ের পুজো থাকে এই ধরণের গনেশ পুজো থাকে বিশ্বকর্মা পুজো থাকে এই ধরণের পুজো বা ধর্ম অনুষ্ঠান হয় ধর্ম অনুষ্ঠানগুলো পালন করা হয়